আমি আমার সবচেয়ে বড় শক্তি মনে করি আমার বাবা মা আমার পাশে থাকা কারণ আমি আমার বাবা মায়ের পাশে থাকি বাবা মাও আমার যে কোনো অসুবিধাতে আমার পাশে থাকে বাবা মা আমাকে বিভিন্ন দিক থেকে মনোবল দেয় আমি বাবা মার সমস্ত রকম কাজ কর্ম থেকে শুরু করে বাবা মায়ের সেবা যত্ন সবই করে থাকি এবং আমার জীবনের সবচেয়ে দুর্বলতা হল আমি সহজেই মানুষজনকে বিশ্বাস করে ফেলি এখানে মানুষজনরা আমাকে তার পরিবর্তে অন্যকিছু প্রদান করে যেখানে মানুষ আমার কাছে বিভিন্ন রকম খারাপ ব্যবহার নিয়ে চলে আসে মানুষকে বিশ্বাস করা আজকালকার দিনে সবচেয়ে বড় খারাপ একটা দিক